ড্রাইভার দাদা আপনি তো আমাকে খুব কম সময়ের মধ্যে স্টেশনে আপনি আমাকে পৌঁছে দিয়েছেন কিন্তু আমার কাছে এই মুহূর্তে অনলাইন টাকা আমি আপনাকে দিতে পারব না তো আমার কাছে ক্যাশ টাকা আছে ক্যাশ টাকা পাঁচশো টাকার নোট আছে আপনার তো ভাড়া হয়েছে তিনশো টাকা আমার কাছে কিন্তু এই মুহূর্তে খুচরো তিনশো টাকা নেই তো আমি যদি আপনাকে পাঁচশো টাকা দিই আপনি কি আমাকে খুচরো দিতে পারবেন একটু দয়া করে দেখুন আপনার কাছে যদি খুচরো টাকা থাকে তাহলে আমার সুবিধা হয় কেননা আমার কাছে এই মুহূর্তে খুচরো টাকা নেই আর তা বাদে আমি আপনাকে ফোনপে বা গুগুল পে এর মাধ্যমে টাকা আমি আপনাকে এই মুহূর্তে দিতে পারছি না কিছু অসুবিধার কারণে তো আপনি একটু দেখুন যে আপনার কাছে খুচরো আছে কিনা তিনশো টাকা তাহলে আমাকে একটু জানান